বারো বারো দুহাজার বাইশ এক এক দুহাজার তেইশ দুই দুই দুহাজার তেইশ চার চার দুহাজার তেইশ চার পাঁচ দুহাজার তেইশ